ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়ার মতো মশাবাহিত অসুস্থতা প্রতিরোধ করার জন্য যে অনুশীলনগুলি অনুসরণ করা হয় সেগুলি হলো প্রথমে ডাক্তারের কাছে যেতে হবে ডেঙ্গু হলে তারপর ডাক্তারের পরামর্শ নিয়ে উপযুক্ত চিকিৎসা নিতে হবে তারপর যেটা করতে হবে সেটা হলো কুয়ো ছোটো গর্ত বা টায়ারের চল জমতে দেওয়া যাবে না তারপরে বর্ষাকাল শুরু হওয়ার আগে মানে বাড়ির আশেপাশে এলাকাগুলোতে স্প্রে করাতে হবে এই স্প্রেগুলো মশা মেরে ফেলে তারপরে ঘরের জানালা দরজাগুলি ভালোভাবে খুলে রাখতে হবে যাতে তাজা বাতাস আলো প্রবেশ করতে পারে জানলাাগুলোতে নেট দিয়ে রাখতে হবে যাতে মশা ঢুকতে না পারে তাছাড়াও বর্ষা হওয়ার পরে স্টোরেজ বাড়ির আশেপাশে যে স্টোরেজগুলো আছে সেগুলো তে জল জমতে দেওয়া যাবে না জল জমলে ছোটো ছোটো মশা তৈরি হবে এই প্রসঙ্গে ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই সেটা হলো আমরা যে ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটে আশেপাশে যে ফ্ল্যাটগুলো আছে সেই ফ্ল্যাটগুলোতে কিছু মানুষের ডেঙ্গু ম্যালেরিয়া হয় তো তারা খুব ভয়ে ছিল আমরাও খুব ভয়ে ভয়ে ছিলাম তারপর সরকারি হাসপাতাল থেকে আশাকর্মীরা এলো এসে স্প্রে করালো তারপর সতর্ক করে দিল আমরা রুমের দরজা জানলাগুলো সবসময় বন্ধ রাখতাম তখন ভাবতাম যদি আমার বাড়িতেও ছোটো ভাই বোনেরা আছে তারাও এই ডেঙ্গু ম্যালেরিয়াতে আক্রান্ত হতে পারে তো তার জন্য খুব চিন্তা হতো তো একটা সময় পর তাদের ডেঙ্গু ম্যালেরিয়া ঠিক হয় সরকারি হাসপাতালে চিকিৎসা করার পর তারপরে আমরা নিশ্চিন্ত হই